কিছু মিষ্টির তালিকাগুলি হল যেমন জিলিপি কাজু বরফি কাজু কাতলি কালাকাঁদ হালুয়া রসগোল্লা ল্যাংচা রাজভোগ সন্দেশ পায়েস রসমঞ্জরি রসমালাই অমৃত্তি লাড্ডু চমচম ছানা গজা ছানা জিলিপি ছানা ঝিলি কাঁচাগোল্লা সীতাভোগ লেডিকেনি মাহিম হালুয়া বোঁদের লাড্ডু কোড়া আনারস বাসুন্দি দুধপাক বোঁদে বরফি পান্তুয়া সোহন হালুয়া সোনপাপড়ি রসগোল্লা নিকুতি দরবেশ